পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলির ভর্তি প্রক্রিয়া বা প্রয়োজনীয়তা কী দেখুন বিশ্ববিদ্যালয় ও কলেজের ভর্তি এজন্যেই করানো হয় কারণ মানুষজন যাতে শিক্ষিত হতে পারে এবং ছেলে মেয়েরা যাতে যতটা শিক্ষিত আছে তার থেকে আরও ভালো যেন শিক্ষিত হতে পারে সেই জন্য তাদেরকে স্কুলে বিদ্যালয়ে বা কলেজে ভর্তি করানো হয় এবং কলেজে যদি আলাদা আলাদা কোর্স করানো হয় সে কোর্সের মাধ্যমে সে ভবিষ্যতে কিছু একটা কাজ করতে পারবে যেমন সরকারি চাকরি সে সরকারি চাকরির ফলে সে মারা যাওয়ার পরেও পেনশন পাবে এবং তার সারা জীবন খুবই সুখে থাক কাটবে এবং সুখে থাকতে পারবে পেনশানে অনেক টাকা বেতন পাবে সরকারি চাকরিতে এবং সে ভর্তি হতে গেলে যা প্রয়োজনীয়তা লাগে যেমন তার যে কলেজে ভর্তি হলে তার এইচএসের মার্কশিট লাগবে এবং বিশ্ববিদ্যালয়ে যে ক্লাসে ভর্তি হবে তার আগের ক্লাসের এর মার্কশিট লাগে এবং আধার কার্ড বা আরও যেমন আধার কার্ডের সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স বা কিছু নির্দিষ্ট টাকা ফিক্সড করা থাকে সেই টাকার ফিজ হিসেবে নেওয়াও হয় এবং ভর্তি এই জন্যেই করানো হয় যাতে খুবই ভালোভাবে এবং সেই ক্লাসে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় সে পরীক্ষার মাধ্যমে জাজ করা হয় সে জাজ করে নাম্বার দেওয়া হয় এবং সেই নাম্বার অনুযায়ী সে অনেক ধরনে এর পরীক্ষা দিতে পারে সে পরীক্ষার মাধ্যমে সে অনেক চাকরি পেতে পারে